মাছ ধরার পেশা অত্যন্ত আনন্দদায়ক একটি পেশা মাছ ধরার ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত সুখদায়ক এবং আনন্দকর সেটা হচ্ছে মাছ ধরার স্থান নির্বাচন মাছ ধরার বিভিন্ন ধরনের মশলা প্রস্তুতি এবং ট্যুর বা ঘোরার আনন্দ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মাছ ধরতে গেলে এই বিষয়টি কিন্তু অত্যন্ত মজাদায়ক এবং আনন্দদায়ক মাছ ধরার পেশা অন্যান্য পেশার থেকে একটু অন্যরকম কারণ এই পেশা সাধারণত অনেক বেশি ভ্রমণমূলক বিভিন্ন ধরনের সৃজনশীল কাজকর্মমূলক ফলে সাধারণ মানুষ যদি এই যারা এই পেশার সঙ্গে যুক্ত তারা অত্যন্ত বিষয়টার সঙ্গে নিবিড়ত্ব অনুভব করেন এবং তারা তাদের এক গভীর তারা তাদের গভীর মনোযোগ এবং স্বাভাবিক কর্মক্ষমতা দিয়ে এটি খুব সহজেই কিন্তু নির্বাহিত নির্বাহিত করেন পেশাটি অন্য পেশার থেকে এইখানে আলাদা এই এই এই পেশার কোনো প্রেশার থাকে না এই পেশার কোনো অত্যধিক চাপ থাকে না এই পেশায় অন্যান্য পেশার মতো বিভিন্ন ধরনের অফিস ওয়ার্ক করতে হয় না যেগুলি একটি গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া ফিশিং বা মাছ ধরার যে আনন্দ সেটা অন্য পেশায় কিন্তু

এবং এটিতে এই পেশার আর একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমে কিন্তু মাছ বা ফিশিং করতে হয় যেটি অন্যান্য পেশায় সেগুলি রেয়ার